হ্যালো হ্যাঁ বলছি আমি যোগেশগঞ্জ হোম কেয়ার থেকে বলছিলাম আপনাদের একটি বিজ্ঞাপন দিতে চাইছি আপনাদের স্থানীয় সংবাদে আমাদের যে হোম কেয়ারটা আছে ওখানে আমরা ছোট ছোট শিশুদের আর কি পালন করি প্রতিপালন মানে যারা ওই অনাথ হয় তো মানে এরকম যদি আরও অন্য অন্য কোনো দেশে মানে অন্য কোনো জায়গায় যদি থাকে তাদের সন্ধান পাওয়ার জন্য মানে আমাদের এখানে নিয়ে আসার জন্য বিজ্ঞাপন দিতে চাইছি ওটা কি হবে

এক কলামে আমি আপাতত দিই তারপরে পরে আবার ভালোভাবে ওইটা বিজ্ঞাপনটা ভালোভাবে না লেখাটা আমাদের তরফ থেকে কিছুটা দেব সেটা যদি কোনো রকম মানে পাল্টে দিতে পারেন তো একটু ভালোভাবে দিয়ে দেবেন আর কি মানে হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ আমরা একটা লেখা আপনাদেরকে দিচ্ছি এবার আপনি সেটা দেখে নেবেন যে সেটা ঠিক আছে কিনা আমরা চাইছি যে অনাথ বাচ্চাগুলো যেমন রাস্তায় না ঘুরে বেড়ায় আর কি আমাদের আপনার আমি কালকের মধ্যে আপনাকে পাঠিয়ে দেব আপনি সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে তৈরি করে দেবেন পাবলিশড হবে দু দিন বাদ থেকে করুন

হ্যাঁ হুম হ্যাঁ একই লেখাই দেবেন আচ্ছা ঠিক আছে সেটা নয় আমি আপনাকে দিয়ে দেব হ্যাঁ আমি যেদিন আপনাকে লেখাটা পাঠাব আমি সেদিন টাকা পেমেন্ট করে দেব আচ্ছা ঠিক আছে হুম